হ্যাঁ বলুন হ্যাঁ সে ঠিকই দেখেছেন তো আগে বলুন আপনাদের কজন আপনারা আসবেন সেটা আগে আমাকে বলুন আচ্ছা তো আমাদের এখানে দুটি প্যাকেজ আছে একটা তিনদিন দু রাতের যেটা পাঁচ হাজার টাকা আরেকটা দশ হাজার টাকা যেটা চারদিনের জন্য তো আপনাদের কোনটিতে সুবিধা হবে বলুন

হ্যাঁ না সেটা তো নির্দিষ্ট করা আছে সেটা ওরকম তো বাড়ানো যায় না হ্যাঁ দশ হাজারটাই আচ্ছা দশ হাজার টাকার প্যাকেজটা আপনাদের প্রথমে নৌকো থেকে নৌকো করে নিয়ে যাওয়া হবে যে নদীর মাধ্যমে আপনাদের যে মূল ডেস্টিনেশন সেটা হচ্ছে সুন্দরবন ন্যাশানাল পার্ক তাছাড়াও গোসাবা মাতলা হাড়িভাঙা নদীর উপর দিয়ে আপনাদেরকে নিয়ে যাওয়া হবে সেখানে মোহনা অঞ্চলে আপনারা ম্যানগ্রোভ অরণ্য দেখতে পাবেন তাছাড়া সামুদ্রিক জীব থাকবে ভাগ্য ভালো থাকলে বাঘও দেখতে পারেন তো সেটা আমরা কোনো নির্দিষ্ট গ্যারান্টি দিই না তাছাড়া আপনাদের রাত্তিরে থাকার জন্য লজেরও ব্যবস্থা করা হবে ওটা ওই প্যাকেজের মধ্যেই থাকবে আর খাওয়া দাওয়ারও কোনো ভাবতে হবে না খাওয়া দাওয়াদের মধ্যে সকাল সকাল দুপুর এবং রাত্রি তিনবেলা তাছাড়া সন্ধেবেলা আমরা চায়ের বন্দোবস্ত করে দিই সকালে খাবারের মধ্যে নানারকমের সামুদ্রিক মাছ পাবেন প্রতিদিন এবং তার মধ্যে মাংস থাকতে পারে মাংসর মধ্যে খাসির মাংস মুরগির মাংস তাছাড়া একটি বিশেষ খাবার সুন্দরবনের লাল কাঁকড়া এটি এইখানে ছাড়া কোথাও পাবেন না আর তাছাড়াও নিরামিষদের জন্য সব ব্যবস্থা আছে আমাদের তা নিয়ে কোনো ভাবতে হবে না মোটকথা খাবার নিয়ে আপনাদের কোনো ভাবতে হবে না না দাদা ওটা ওটা করা যাবে না কেন আমাদের ওটা ওটার ওই বাজে ওই প্যাকেজের মধ্যেই ওটা থাকে ওই জিনিসটা ওই নৌকার মধ্যেই ওইসব ব্যবস্থা করা হয় ওইজন্যই রেস্ট নেওয়ার জন্য খাওয়া দাওয়ার সমস্ত ব্যবস্থা ওই নৌকার মধ্যেই ওইটা ওইখান থেকে হাটানো যাবে ও টাকাটা তো নির্দিষ্ট এবার আপনি যদি বলেন তো আমরা সে একদিন বা একরাত আমরা ও ও বাড়িয়ে দিতে পারি সেটা কোনো ব্যাপার না আগে দেখুন আপনারা আসুন হ্যাঁ সেটা অবশ্যই করা যেতে পারে না করার কিছু নয় আগে আসুন আপনারা এখানে এসে কথা বলুন দেখি তখন কিছু উপায় বার করা হবে সেটা ভাববার কোনো বিষয় নয়

হ্যাঁ এখানে এলে আপনাদেরকে ও ভ্রমণের সমস্তকিছু এখানে একটা তালিকা দেওয়া হবে ওইখানের মধ্যে সমস্তকিছু জিনিস ওখানে উল্লেখ আছে সেটা ভাবতে হবে না আগে আগে দেখা করুন তখন পরে ভালোভাবে এই নিয়ে কথা হবে হ্যাঁ ঠিক আছে হ্যাঁ ঠিক আছে